আমাদের পাশাপাশি যে শিল্প বা ব্যবসাগুলি হয়েছে নদিয়া জেলায় সেইগুলি হল কুটির শিল্প বা ছোট ছোট শিল্প এখানে মাটির শিল্প তাঁত শিল্প এবং ছোট ছোট কুটির বা কোনও কিছু তৈরি করা শিল্প গড়ে উঠেছে তো তাদের গড়ে ওঠার পেছনে অনেক রকম সমস্যা হয়েছে যেগুলোর সমস্যা তাদের টাকাপয়সার সমস্যা হয়েছে কিন্তু এখানকার মানুষ কখনও হার মানতে চায়নি তো তারা তাদের জীবনের সাথে লড়াই করে করে এই কাজগুলো করেছে তাদের অনেক পরে পরে সরকার থেকে তাদেরকে অনেক সাহায্যও করেছে যে ব্যবসাগুলো তারা কীভাবে বাড়িয়ে নিয়ে যাবে তো এই শিল্পটা যখন ছোট থেকে শুরু হয় যেমন খুব কম মানে আজ থেকে প্রায় কয়েক বছর আগে যখন শুরু হয় তখন এখানে কী হতো না হতো কেউ কিছু জানত না কিন্তু এখন এখানকার তাঁত শিল্প বা মাটি শিল্প এতটাই বিখ্যাত হয়ে গেছে যে গোটা পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে সবাই জানে যে আজ নদিয়া কতটা উন্নত কতটা শিল্পের জায়গা থেকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তো এই যে ছোট ছোট কুটির শিল্পগুলো রয়েছে সেই কুটির শিল্প বা ইটের কাজ বা বিভিন্ন ধরনের যে শিল্পগুলো গড়ে উঠেছে সেই শিল্পগুলো কতটা তাদেরকেও সুযোগশীল করে দিয়েছে সেটা এখানে এসে জানা যায়